আমার প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি ভালো কবিতা বা উপন্যাস লিখেছেন সেগুলো আমাদের খুব পড়ে ভালো লাগে বা আমরা পড়ে পড়েছি আমি হুম তাদের সেগুলো আমাদের খুব পছন্দ এবং তারা বড়ো বড়ো উপন্যাস এবং তাদের খুব ভালো কবিতা আবৃত্তি করতে পারেন এগুলো আমরা পড়ে মুগ্ধ হয়েছি ছোটোবেলা থেকে আমরা পড়ে আসছি তার বই অনেক বাস্তব সম্প বাস্তব সম্পর্কে আমাদের আলোকিত করেন এই নিয়ে আমরা মুগ্ধ হয়েছি এতে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর একে বলেছেন